আগে আমরা যখন গ্রামে বাস করতাম আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম আমাদের গ্রামে কোনো আলো ছিল না কোনো রাস্তাঘাট পাকা ছিল না অনেক কাদার মধ্যে অনেক অন্ধকারের মধ্যে আমরা দিন রাত কাটিয়েছি হ্যাঁ এখন কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে আমরা অনেক এখন সুযোগ পেয়েছি অনেক ভালো জায়গায় এসেছি আমরা এখন রাস্তাঘাট পেয়েছি আমরা ইলেকট্রিক পেয়েছি আমরা এখন খুব আনন্দে থাকি খুব আরামে থাকি আর অনেক সমস্যা ছিল কোনো বাড়ির যদি কোনো অসুস্থ লোক থাকে তাকে যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্যে অনেক অসুবিদের মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে সেগুলোর থেকে আমরা এখন সেই সমস্যার সমাধান পেয়েছি এখন বাড়ির গেটের মধ্যে এই অ্যাম্বুলেন্স ফোন করলেই এসে যায় সঙ্গে সঙ্গে আমরা তাকে নিয়ে অনেক দূর দূরাঞ্চলে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে আমরা অনেক সুযোগ পেয়েছি বা কোনো মানুষকে এখন ক্ষয়ক্ষতি হতে অনেক আগেকারের থেকে অনেক উন্নত হয়েছে আগে যেমন মানুষ অনেক কষ্ট পেত এখন সেই সব দিক থেকে অনেক উন্নত পেয়েছি আমরা আর এখন ভোট দিয়ে আমরা ভোটে অনেক কিছু কাজ করে অনেক কিছু আমরা পেয়েছি অনেক সমস্যার সমাধানও করে দিয়েছে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে দেখে বা সব কিছুর থেকে আমাদের এখন সমস্যার সমাধান থেকে আমাদের বঞ্চিত করেছে আমরা এখন অনেক আনন্দ পেয়েছি আমাদের পাকা রাস্তা হয়েছে আমাদের ইলেকট্রিক হয়েছে আমাদের ঢালাইয়ের রাস্তা হয়েছে বা আমাদের আশেপাশে সব অনেক ভালো ভালো লোক বাস করে